আমি আমার বাস্তব জীবনে পরিবহন আরোহণের ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু তার মধ্যে আমার একটি দক্ষতা জরুরী আরোহণের ক্ষেত্রে আমি আমার দক্ষতা ব্যবহার করেছি সেটি হল যখন আমি আমার এলাকার থেকে আমি কলকাতাতে গিয়েছিলাম তখন আমি টিকিট কেটেছিলাম কিন্তু আমার টিকিটটি নিশ্চিত না হওয়ায় আমি কোনোরকম সিট পাইনি সেই জন্য আমাকে দরজার গোড়াতে বসে যেতে হয়েছিল এবং আমি কখনো এইভাবে যাতায়াত করিনি এটা আমার প্রথমবার ছিল এবং এতে আমি আমার দক্ষতার জন্য আমি সেইখানে দরজার গোড়ায় বসেছিলাম এবং অন্যান্য মানুষের সাথে কথাবার্তা বলে তাদেরকে সাহায্য চেয়ে তাদের সাথে বসে গিয়েছিলাম তাদের সিটেতে এছাড়াও আমার সিট না থাকায় আমি কোনোরকমভাবে শুতে পারিনি এবং আমাকে বসে বসেই পুরো রাস্তা যেতে হয়েছিল এতে আমার প্রচুর কষ্ট হয়েছিল তবু আমি আমার গ্রামীণ জীবনের দক্ষতাকে কাজে লাগিয়ে অন্যান্য মানুষের সাথে আলাপ আলোচনা করে তাদের সাথে কথাবার্তা বলতে বলতে এই ভ্রমণ সম্পূর্ণ করেছিলাম